হ্যালো ম্যাডাম বলছি যে আমরা তো অনেক দিন ধরে এক সপ্তাহ ধরে জ্বর হয়েছে জ্বর তো ছাড়ছে না আমি অনেক দিন ধরে প্যারাসিটামেলটা খেয়ে যাচ্ছি তাহলে কি আপনার অ্যাপয়ন্টমেন্টটা পাবো আমি

আচ্ছা আচ্ছা ফিস কত ম্যাম না না আগে তো ব্লাড টেস্ট কিছুই করাই নি শুধু ওষুধ খেয়ে খেয়ে থাকছিলাম কত টাকা খরচ হতে পারে ব্লাড টেস্টের মধ্যে

আচ্ছা আর বলছি যে কটার সময় আসতে হবে টাইমটা বলে দিতে পারবেন ম্যাম আচ্ছা আর আচ্ছা আচ্ছা আচ্ছা আর বলছিলাম যে এই হাসপাতালে কি আমি মানে ব্লাড টেস্ট হলে কি সুস্থ হয়ে যাবো ঠিক হয়ে যাবো মানে আর কোনো মেডিসিন বা মেডিসিন দেবে না

আচ্ছা আর এমনি যে জ্বরটা হচ্ছে এমনি কি আপনি কিছু মেডিসিন বলতে পারেন যেটা আমি খেয়ে একটু ভালো হয়ে থাকবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে